ভারতীয় সমাজের মধ্যে তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটা তো আমরা সব সময়ই দেখে থাকি এবং সেই নিজেদের ভারতীয় সমাজে ধর্মের গুরুত্ব অনেকটাই তো এখানে নানা ধর্মের মানুষের বাস এবং নানা ভাষা নানা পরিধান তো একই বৃন্তে দুটি কুসুম শুধু হিন্দু মুসলমান নয় পাঞ্জাবি শিখ বাঙালি গুজরাটি সবাই তো এইটা বজায় রাখতে হলে আমাদেরকে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হবে একে অপরের অনুষ্ঠানে নিজেদেরকে অংশগ্রহণ করতে হবে যেরকম যদি একটা মুসলমান দুর্গাপুজোর মণ্ডপে আসে তাহলে তাকে দূরে সরিয়ে দেওয়া নয় তাকেও প্রসাদ দিতে হবে এবং যদি ঈদের দিন কোন বাঙালি ছেলেও ঈদ পালন করে তাহলে সেখানেও তাকেও সাদরে আমন্ত্রণ জানাতে হবে এইভাবেই আমরা একত্রে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে আমরা একসাথে থাকতে পারবো এবং একটি সচেতন নাগরিক হতে পারবো